ব্যাঙ্ক থেকে আমি ঋণ নিয়েছিলাম এবং নির্দিষ্ট মেয়াদের পূর্বেই আমি সমস্ত কিস্তির টাকা পরিশোধ করেছিলাম তাতে করে ব্যাঙ্ক পরবর্তীকালে আমাকে ডেকেছিলো আবার ঋণ নেওয়ার জন্যে অর্থাৎ ঋণের পরিমাণ বাড়ানোর জন্যে আমি আমার প্রয়োজন ছিল না বা ঋণটা আমি অপছন্দ করি ব্যাক্তিগতভাবে অপছন্দ করি বলে আমি সে ঋণ নিইনি কিন্তু এই ব্যাঙ্কের সাথে সময়ের মধ্যে কিস্তির টাকা মিটিয়ে দিয়ে তাতে করে ব্যাঙ্কের যে একটা ছাড় বা সাবসিডি ব্যবস্থা থাকে সেটা উপভোগ করা যায় এবং এই সম্পর্কটা বজায় থাকলে আরো উন্নত করে রাখলে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সুবিধে থাকে ব্যাঙ্কে যে স্টাফই থাক আমার ব্যাঙ্কের পিছনের যে লেনদেন এই জায়গাটা যদি আমি ঠিক রাখতে পারি তাহলে ভবিষ্যতে ঋণের ক্ষেত্রে ব্যাঙ্ক আমাকে কোনো দিন ফিরিয়ে দেবে না